হ্যাঁ ভাই পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে হ্যাঁ প্রস্তুতি এই দ্যাখ সবাইয়ের কি সমান হয় ও বেশি চাপ নেওয়ার দরকার নেই ঠিক আছে ও যা পড়াশোনা করা হচ্ছে ও ওতে তোর বা আমার সবাইয়েরই যথেষ্ট বেশি চাপ নেওয়ার কিছু নেই আর বেশি চাপ নিলে দেখবি পড়াশোনা যেটুকুনি পড়া হয়েছে তৈরি হয়েছে সেটাও গুলিয়ে যাচ্ছে ঠিক আচে হচ্ছে যা হয়েছে হয়েছে বেশি রাত ফাত জাগিস না পড়াশোনার জন্যে কেননা দেখবি রাত জাগবি আবার পরের দিন দেখবি যে পরীক্ষার দিন আবার শরীর খারাপ হবে হ্যাঁ একটু হালকা খাবার খাওয়ার চেষ্টা কর বেশি রিচ খাওয়া দরকার নেই হ্যাঁ আর চাকরির অবস্থা তো দেখতেই পাচ্ছিস ওয়েস্ট বেঙ্গলে চাকরির অবস্থা যা বলে লাভ নেই ও পড়াশোনা যা হওয়ার হচ্ছে পরীক্ষাটা একটু ভালো করে দিতে হবে পড়াশোনা দিনের বেলায় যতটা করা সম্ভব করতে হবে রাত বেশি রাত না জেগে হালকা খাবার খেয়ে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওই আমারও চলছে ওইরকমই তা একটু পড়াশোনাটা মন দিয়ে করতে হবে এইটুকুই এইটাই যা কথা হ্যাঁ বেশি রাত জাগার দরকার নেই ঠিক আছে বেশি রাত জাগলে দেখবি পরের দিন পরীক্ষার সময় আবার সেই শরীর খারাপ হবে হ্যাঁ হ্যাঁ

ঠিক আছে মন দিয়ে একটু পড়াশোনা কর আর দিনের বেলায় পড়ার চেষ্টা বেশি কর একটু হালকা খাবার খাবি তো বেশি রিচ খাবি কেন হালকা খাবার বলতে তুই বুঝতেই তো পারছিস রাতের দিকে একটু রুটি দুধ ফুদ খেয়ে এ করে দিবি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ